মাছ সংরক্ষণের ব্যাপারে যেমন মাছ চাষ করা হয় বাঁধে সে বাঁধে আচমকা কোনো একটা বড় বৃষ্টি হয়ে গেলে বন্যা হয়ে যায় বন্যা হয়ে যাওয়ার পরে মাছ বড় বড় মাছ সব বেরিয়ে চলে যায় সংরক্ষণ করে রাখতে পারা যায় না তাতে অনেক ক্ষতি হয় যেমন যেমন সংরক্ষণ করার অভাব আছে আমাদের অনেক কিছুই যেমন বড় গ্রীষ্ম হয়ে গেলে জল শুকিয়ে যায় তখন মাছ মারা যায় বাঁধের মধ্যেই তা মেকআপ দেওয়া যায় না আর এরকম অনেক ব্যাপার আছে তার পরে আবার জলের ব্যাপার আছে জল দূষিত হলে মাছ মরে যায় নানারকম কীটনাশক জল জলে ধোয়াধুয়ি হয়ে গেলে মাছ মরে যায় নানারকম মাছের সমস্যা আছে যেমন জল দূষিত হচ্ছে যেমন বর্তমানে কল কারখানার সংখ্যা বাড়িছে তাতে কল কারখানার পাইপলাইনের জল নদীতে মিশে যাচ্ছে শহরের নানারকম ফলের খোসা এটি সেটি নানারকম বর্জ্য পদার্থ নদীর জলে ঢুকে যাচ্ছে দিয়ে জল দূষণ হয়ে যাচ্ছে তাতে মাছের ক্ষতি হয়ে যাচ্ছে মাছ মরে যাচ্ছে অনেকাংশেই বিশেষ করে ওই কল কারখানার পচা জল পেট্রোল তেল মেশানো জল আলকাতরার জল আবার শহরের ময়লা নানাারকম জিনিস উপকরণ জলের মধ্যে নদীতে ঢুকে যায় যে সে থেকে জল দূষণটা খুব বেশি হয় তাতে খুব অসুবিধাই হয় তাতে আয় আর কিছু হয় না